আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম দেখলাম রাস্তার দিকে একজন ফেরিওয়ালা যাচ্ছে কিছু কুর্তি ওড়না এবং আরও অন্যান্য জিনিস নিয়ে যাচ্ছে তো আমি তাদেরকে দাঁড়াতে বললাম কুর্তি এবং ওড়না দেখে আমার খুব পছন্দ হলো এবং খুব কম পয়সার মধ্যেও পেয়ে গেলাম জিনিসটা ব্যবহার করার পরে দেখলাম খুব সুন্দর নরম এবং খুব আরামদায়ক তা আমি জিনিসটা কিনে খুব খুশি হয়েছি